আমার কাজের বাইরেও আমার শখ হচ্ছে অভিনয় অভিনয় হচ্ছে আমর একটা বিরাট শখ তার জন্য আমি বিভিন্ন নাটকের সাথে যুক্ত আমি নিজে নাটক করি নাটক বিভিন্ন নাটক করে আমি বিভিন্ন জায়গায় উপস্থাপন করেছি এবং সেটা ছাড়াও নাটক করা ছাড়াও আমি নিজে নাটক লিখি এবং নাটক করাই মানে নিজে নাটক পরিচালনা নাটক অভিনয় করা সবই কিন্তু আমি নিজে করি এবং এটা আমার একটা বিরাট শখ এবং সেটা ছাড়াও আমার আরেকটা যেটা শখ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টাকা সংগ্রহ করে রাখা মানে আমাদের দেশেরই আমাদের দেশের বাইরে নয় আমাদের দেশেরই একদম পুরানো থেকে আধুনিক যে সমস্ত টাকা চলছে তো সেগুলিকে যতটা পারি সংগ্রহ করে করে সংগ্রহ করে করে রাখি এবং বিভিন্ন মডেলের যেমন বলি ধরুন পাঁচ টাকা কয়েন পাঁচ টাকা কয়েনটাকেও কিন্তু আমি যত রকমের পাঁচ টাকার কয়েন আছে তত রকমের আমি সংগ্রহ করে রাখি রাখা আছে এবং আরো সংগ্রহ করছি এরকম বিভিন্ন যে নোট আছে সেই নোটও কিন্তু আমি সংগ্রহ করে করে রেখেছি এবং রাখা আছে তো প্রথম শখ হল অভিনয় দ্বিতীয় শখ হল টাকা সংগ্রহ করে রাখা এবং আমার আরেকটা শখ আছে সেটা হল গান হ্যাঁ হতে পারে আমার গলা ভালো নয় আমি গান করতে পারি না কিন্তু গান শোনা এবং গানের চেষ্টা করা এটাও কিন্তু আমার একটা বিরাট শখ